আমার এলাকায় বিভিন্ন ধরনের ট্রাভেল কোম্পানিরা রয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্ট রয়েছে আমার আমার এলাকায় আমার এলাকায় এই সমস্ত কোম্পানিগুলি খুবই উন্নত এ সমস্ত কোম্পানিগুলির মাধ্যমে বিভিন্ন ট্রাভেলের সম্পর্কে জানা যায় এই সমস্ত কোম্পানিগুলিতে অনেক কর্মচারী কাজ করে এই সমস্ত কোম্পানিগুলি থেকে অনেক মানুষের সংসার চলে এ সব এই এই কোম্পানি আমার আমার এলাকায় এ কোম্পানি খুবই ভালো চলে এ কোম্পানির খুবই নামডাক রয়েছে আমার এলাকায় এছাড়াও আমি নিজেও এক দিন এক সময় এই এই ট্রাভেল এজেন্ট এজেন্ট কোম্পানির সদস্য ছিলাম বহু বহু গরিব দুঃখী মানুষজন এই ট্রাভেল এজেন্ট কোম্পানি কোম্পানিতে কাজ করে তাদের সংসার চালান এই ট্রাভেল এজেন্ট কোম্পানিগুলি আমাদের এলাকায় খুবই ভালো ভূমিকা গ্রহণ করেছে বলে আমার মনে হয়